পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি জেলা যা ভারতে অবস্থিত পুরুলিয়া জেলার প্রধান পেশা হল কৃষিকাজ এছাড়াও বিভিন্ন হস্তশিল্প এবং ছোটো ছোটো শিল্প এখানে বিরাজমান পুরুলিয়া জেলার প্রধান জীবিকা হল কৃষিকাজ জেলার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত প্রধান প্রধান ফসল যেগুলি এখানে উৎপাদিত হয় সেগুলির মধ্যে অন্যতম হল ভুট্টা পাট গম ডাল ইত্যাদি এখানে গড় তাপমাত্রা গ্রীষ্মকালে থাকে চল্লিশ ডিগ্রির মতো এছাড়াও এটি গরমভাবাপন্ন স্থান এবং মালভূম অঞ্চল হওয়ায় এখানে ধানজাতীয় ফসল খুবই কম উৎপাদিত হয় কারণ এখানে বৃষ্টি খুব কম হয় এবং এখানে জলের মাঝে মাঝেই সমস্যা দেখতে পাওয়া যায় জেলাটি পরিচিত তার বিভিন্ন হস্তশিল্পের জন্য যেমন ছৌ নাচের মুখোশ তৈরি টেরাকোটা ইট তৈরি ইত্যাদি বহু মানুষ এই কাজের সাথে জড়িত এবং এই কাজগুলো এই কাজগুলিও প্রধান প্রধান শিল্প এবং প্রধান পেশার সাথে অনেকটাই জড়িত এদের তৈরি পণ্যগুলি স্থানীয় বাজারে বিক্রয় হয় তাছাড়া দেশে বিদেশে রপ্তানি হয় এছাড়া বিভিন্ন ছোটো ছোটো চাল তেল এবং ছোটো ছোটো বিভিন্ন রেশনের মিল এখানে দেখতে পাওয়া যায় যা এই দেশের অর্থনীতিতে এই জেলার অর্থনীতিতে অনেকটাই সাহায্য করে এছাড়াও কিছু কিছু কিছু কিছু পেশা হল যেরকম শিক্ষকতা স্বাস্থ্যের সাথে জড়িত মানুষ এইসব পেশাও এখানে দেখতে পাওয়া যায় কিন্তু এইসব মানুষ খুবই কম এবং এরা প্রচুর পরিমাণে নেই এরা নিছকই এদেরকে আমরা কম বলতে পারি কিন্তু এসব পেশাও আছে খুব এরকমভাবে সব পেশা মিলিয়ে এই জেলার অর্থনীতিকে ভরপুর করে তোলে